আমি যখন ছোট ছিলাম তো আমাদের কষ্টের মধ্যে জীবনযাপন হলেও আমার একটা শখ ছিল আমি পড়াশোনা করব তো আমি সেটা নিয়ে জীবনটাকে এগিয়ে চলি তো আমার আর একটা শখ ছিল যে আমি বিএড করব কিন্তু আমি যখন গ্র্যাজুয়েট করি তারপরই আমার বিয়ে হয়ে যায় তো আমার স্বামী আমাকে বিএডটা করায় এবং আমি বিএড করে এখন পড়াশোনা নিয়েই রয়েছি তার মধ্যে আমারও একটা শখ আছে যেটা কবিতা আবৃত্তি আমি এখন ছেলেকেও কবিতা আবৃত্তি শেখাই নিজেও শিখি এবং এটা নিয়ে আমি আরও আগাতে চাই